পূর্ব বর্ধমান জেলার প্রধান জাতিগত ভাষাগত গোষ্ঠীগুলি হল হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ পারসিক ইত্যাদি আর ভাষাগত গোষ্ঠীগুলো হল দুটি গোষ্ঠী একটা হচ্ছে বাঙালি আর একটা হচ্ছে হিন্দিভাষী তবে বিশেষ ক্ষেত্রে কয়েকটি জায়গায় উর্দুভাষী লোকেদের দেখাও মেলে আসলে এরা একসঙ্গে প্রায় দীর্ঘকাল ধরে বসবাস করে আমরা নিশ্চয়ই জানি এ ভারতবর্ষে নানা ভাষা নানা মত কিন্তু তাদের মাঝে মিলন মহান তো সুতরাং সেরকম পূর্ব বর্ধমান জেলাতেও সেই জাতিগত ভাষাগত মানুষগুলি তারা একসঙ্গে সহাবস্থান করে এবং কেউ বাংলা কথা বললে কেউ হিন্দি কথা বললে তাদের একে অপরের মধ্যে কোনো দ্বন্দ্ব বা অশান্তি কিচ্ছু হয় না বরং তারা একে অপরের সঙ্গে শান্তিতে ভাইয়ের মতো একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে তারা একে অপরের বিপদে পাশে এসে দাঁড়ায় এবং একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন রকমের হিন্দুদের সাংস্কৃতিক অনুষ্ঠানে মুসলিমরা মুসলিমদের ঈদে কুরবানি ঈদে হিন্দুরা খিস্টানদের বড়দিনে হিন্দু মুসলিম খিস্টান সকলে একসাথে অংশগ্রহণ করে এখানে জাতিগত বা ভাষাগত ব্যাপারটা পূর্ব বর্ধমান জেলার মানুষদের কাছে কোনো ব্যাপার নয় এখানে একটাই ব্যাপার যে আমরা মানুষ মানুষ সবসময় মানুষের জন্যই কাজ করবে এই ব্যাপারটা নিয়েই এখানে মানুষ ভাবে আমার জেলা এবং আশেপাশের ভাষা পরিবর্তন হয় যেমন মেদিয়া কাগত্তা মুসলিম ইত্যাদি